দেখ যদি মাছ ধরার ক্ষেত্রে বলি মাছ ধরা একটা বাঙালিদের মধ্যে মাছ খাওয়াটা খুবই জনপ্রিয় এবং এর অনেক পেশাও তৈরি হয়ে রয়েছে এবার যদি আমরা পুকুরে মাছ ধরি ওইটা অতটা ক্ষতিকর ব্যাপারটা হয় না কারণ পুকুরে এখন চাষ মাছের চাষ হচ্ছে এবার সেখান থেকে ধরা হচ্ছে কিন্তু এটা যদি আমরা নদীতে মাছ ধরা কী সমুদ্রে মাছ ধরার কথা বলি এর মাঝে মাঝে অনেক বিপদও ডেকে নিয়ে আসে কারণ ঝর জল হলে যখন যেই জেলেরা মাছ ধরছে তাদের জীবনও বিপন্ন হওয়ার অনেক সম্ভাবনাও রয়েছে কিন্তু এই জেলেদের নিজেকে টাকা ইনকাম করেও তাদেরকে খাবার খেতে হয় এই জন্য তাদের এই মাছ ধরাটা বাধ্যতামূলক যদি আমার কাছে জানা যায় কিন্তু একটু মাছ ধরাটা যখন ছিপে বা জালে মাছ উঠছে কখনো কোনো দামি মাছও উঠছে কখনো কোনো কমদামি মাছও উঠছে কিন্তু কোনো লোভে পড়ে অতি লোভে যদি বারবার মাছ ধরতে যাওয়া যায় কিন্তু এই সাইডে অনেক ক্ষতিও হয়ে যেতে পারে কারণ কখন সমুদ্রের বেগ কখন কী হয়ে যাবে এটা বলা যায় না ওই জন্য সুযোগ বুঝে যখন ওয়েদার ভালো থাকবে তখন যেই টাইম টুকু পাবে যেই মাছগুলো উঠবে সেই মাছগুলো ধরে নেওয়াই ভালো কারণ পরে নিজে প্রাণ থাকলে পরে অন্য দিনও মাছ ধরা যেতে পারে কিন্তু এই ধর জাহাজগুলি জাহাজ কলকারখানার বিভিন্ন জল মানে দূষিত জল এই নদীতে যা এই ঢালছে এই জন্য অনেক মাছগুলো অনেক দূষিত হয়ে যাচ্ছে এইগুলো ধর এই বাচ্চারা যেই সব মাছগুলো খাচ্ছে তাদের জন্য একদমই ঠিক না এর জন্য অনেক রোগও মাঝে হচ্ছে কিন্তু আবার ওষুধের দ্বারা সেরেও যাচ্ছে কিন্তু একবার মাছগুলো একটুখানি ভালো করে গরম করে রান্না করে ভালো করে খাওয়ালে হয়তো কোনো সমস্যা দেখা নাও দিতে পারে